হ্যাঁ আমি কাল্পনিক ও বাস্তব নিয়ে লিখতে পছন্দ করি এই লেখালিখির ইচ্ছা নিয়েই আমি পুরুলিয়া জেলার জগন্নাথ কিশোর মহাবিদ্যালয়ে ভর্তি হই সাহিত্য বিভাগে আমি ছোটো থেকে কল্পনা নিয়ে থাকতে বেশি ভালোবাসি কিন্তু মাঝে মাঝে বাস্তব নিয়েও লিখে থাকি কিন্তু কল্পনা নিয়ে লেখালিখি আমার খুব প্রিয় আমার প্রিয় লেখক আমার মহাবিদ্যালয়েরই বিভাগীয় প্রধান ডঃ দিলীপ বন্দ্যোপাধ্যায় মহাশয় তাঁর লেখা গাঁয়ের নাম পরব গদ্যটি আমাকে বিশেষভাবে কল্পনার প্রতি আকৃষ্ট করে তিনিই আমার অনুপ্রেরণা তাঁকে একবার আমি একটি কাল্পনিক গল্প লিখে দেখিয়েছিলাম সেটি তিনি পছন্দ করেছিলেন তার হাত ধরেই লেখালিখির শুরু একবার আমার লেখা কল্পনা ও বাস্তব মিশ্রিত গদ্য আমাদের কলেজের বার্ষিক পত্রিকায় প্রকাশ পেয়েছিলো এটিই আমার জীবনে অন্যতম সেরা পাওনা